আমার এলাকায় পরিবহন ব্যবস্থা খুব ভালো কারণ এখান থেকে বাইরে যাওয়ার জন্য বা কোথাও যাচ্ছি যেমন কলকাতা সেখানে যাওয়ার জন্য সময়ে সময়ে যাওয়ার জন্য বাস ট্রেন ট্রাম বা অটো টোটো ট্যাক্সি সব সময়ে সময়ে পাওয়া যায় বা বি এখনও পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জালা জেলাতে হচ্ছে যে পরিবহন ব্যবস্থা খুব কম কারণ রাস্তাঘাট নেই তো রাস্তাঘাট না হলে যানবাহন যাতায়াত করবে কি করে তো সেখানে ভালো করে উন্নতি করা হোক যাতে রাস্তাঘাট হয় যানবাহন যাতায়াত করতে পারে মানুষ যাতে সুবিধা সুযোগ পেতে পারে যেন স্বাচ্ছলতায় তারা সবসময় থাকতে পারে